হ্যালো হ্যাঁ গুড আফটারনুন বলছি আপনার হ্যালো হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছেন

হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন বলছি আপনি ম্যানেজারবাবু তো বলছি আপনার হোটেলে কীরকম কি রুম আছে রুমের ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা না আমি আমার ফ্যামিলি নিয়ে থাকবো তো আপনার হোটেলে তো আমার ফ্যামিলি নিয়ে থাকার মতন দুটো বড়ো রুম লাগবে আছে আমি তাও সাত দিন মতন থাকবো আপনি ওই পার ডে এগারোশো টাকা করে নেবেন আচ্ছা এর মধ্যে কি আমার খাওয়াদাওয়া ব্রেকফাস্ট ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের মধ্যেই ইনক্লুড থাকবে আচ্ছা মানে আপনি বলছেন যে আমরা শুধু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি করে দিয়েছেন আর বাদবাকি যেগুলো আমার লাঞ্চ ডিনার এগুলো আমাকে পে করতে হবে ওকে থ্যাঙ্ক ইউ আচ্ছা অ্যকেশানে তাহলে আপনি অ্যকেশানের দিকে আপনাদের চার পাঁচশো টাকা বেশি থাকবে বলছেন আচ্ছা না না আমার সেরকম নয় আমি কিছু দিনের মানে দু তিন দিনের মধ্যেই যাবো আচ্ছা ঠিক আছে না রুম তো এখনো দেখিনি আমি হোটেলের সম্বন্ধে শুনেছি আপনাদের এবং আপনাদের নাইটে রুম সার্ভিস থাকে হোটেলে আচ্ছা ওকে ওকে থ্যাঙ্ক ইউ ওকে ঠিক আছে আমি তাহলে ওকে ওকে আমি আপনাকে তাহলে কল করছি হুম হুম